হ্যালো এটা সি টু বলা হচ্ছে সি টু হোটেল থেকে বলছি আপনাদের কি এখানে রেস্তোরাঁর কোনো ফাঁকা আছে বা বেই ফাঁকা আছে কত ছাড় পাওয়া যাবে বললে ছাড় পাওয়া যাবে তো নাইন্টি পারসেন্ট অফ পাওয়া যাবে